আমি খুব উদ্ভিদপ্রেমী গাছ লাগাতে এবং গাছেদের যত্ন নিতে আমি খুবই পছন্দ করি আমার বাড়িতে একটি ছোট্টো বাগান আছে সেই বাগানে আমি বিভিন্ন সময়ের গাছ লাগাই এছাড়াও টবে করে বিভিন্ন ঋতু অনুযায়ী ফুলের গাছ লাগাই ফুলের সুন্দর দেখলেই আমার মনটা আনন্দে ভরে ওঠে তাই বিভিন্ন ঋতুতে ফুলের গাছ লাগানো আমার খুব পছন্দ শীতের দিনে আবহাওয়া যেহেতু শুষ্ক হয় তাই সেই সময়ে বিভিন্ন ধরনের ফুলের গাছ খুবই ভালো হয় সেই সময় আমি গোলাপ রজনীগন্ধা গাঁদা এই ধরনের ফুলের গাছ লাগাই এই ধরনের ফুলগুলোতে আমি নিয়মিত জল দিই সকাল এবং বিকেলে এবং সপ্তাহে এক দিন করে গাছের গোড়াগুলো একটু কুরে দিই এবং তাতে বিভিন্ন ধরনের সার দিই যাতে গাছগুলো পুষ্টি পায় এবং তাড়াতাড়ি বেড়ে ওঠে তার চেষ্টা করি এছাড়াও গরমের জন্য আমার বাগানে আছে বিভিন্ন ধরনের রসালো গাছ সেগুলোতেও আমি প্রতিনিয়ত জল দিই জল দিয়ে গাছগুলোকে তাজা রাখি আমাদের বেঁচে থাকার জন্য যেমন খাবার প্রয়োজন গাছদেরও বেঁচে থাকার জন্য সেরকম সার এবং জলের তো খুবই দরকার তাই প্রতিনিয়ত গাছের গোড়ায় জল দেওয়া প্রয়োজন এবং যে সময় আবহাওয়া খুব শুষ্ক থাকে মানে বৃষ্টিপাত খুব একটা হয় না সেই সময় চেষ্টা করি জল যাতে পুকুর থেকে নিয়ে এসে গাছগুলোয় দিতে পারি আমার বাড়ি থেকে অনেকটা দূরে পুকুর তবুও আমি সেখান থেকে জল নিয়ে এসে গাছটাতে দিই যাতে গাছগুলো একটু ভালো হয় সুন্দরভাবে বেড়ে উঠতে পারে